আমার সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে আমার বাবা মা এবং আমার নিজস্ব আত্মবিশ্বাসই হচ্ছে আমার সবথেকে বড়ো শক্তি কারণ আমার প্রকৃতপক্ষে মনে হয় এগুলি ছাড়া একটি মানুষ বাইরের মানুষকে ঠিক মতোন বিশ্বাস ভরসা করতে পারে না কারণ নিজের মনে বিশ্বাস থাকাটা প্রথমত খুবই প্রয়োজন এবং তার সাথে প্রয়োজন বাবা মায়ের উপরে বিশ্বাস কারণ ছোটোবেলা থেকে যেটা শুনে এসে অভ্যস্ত যে বাবা মায়ের উপরে বিশ্বাস না থাকলে নাকি দুনিয়ার কারোর ওপরেই বিশ্বাস করা যায় না কথাটা কিন্তু একদমই ঠিক এবং বাস্তব এবং আমার সবথেকে দুর্বলতা হচ্ছে কোনো মানুষকে কষ্টে দেখে নিজেই সেই কষ্টে ভেঙ্গে পড়া এটি আমার জীবনে সবথেকে বড়ো দুর্বলতা